আমি যে খাবারটি রেস্তোরাঁতে অর্ডার করেছিলাম সেটি আপনি একটু দেরি করে পাঠাবেন কারণ আমি একটু বাইরে আছি আর অবশ্যই খাবারটিকে কোনো ইনসুলেটেড ব্যাগ বা কোনো পাত্রের মধ্যে পাঠাবেন না হলে কি খাবারটা আমার গরম থাকে না আমি রাত করে খাবার খাই তো সেই জন্য কোনো পাত্র বা ইনসুলেটেড ব্যাগে করে যদি আপনি পাঠান তাহলে আমার ভালো হয় তাহলে রাত্রিবেলায় আমি যত রাত্রেই খাই না কেন খাবারটা আমি গরম খেতে পারব কারণ এখন তো হা অনেকখানি ঠান্ডা পড়ে গিয়েছে এবং কাজ করে ফিরতেও আমার দেরি হয় এবং বাড়িতে এসে অনেক কাজ করতে হয় আমাকে তার ফলে আমি খাবার সাধারণত দেরি করেই খাই আপনি দয়া করে কোনো ইনসুলেটেড ব্যাগ বা পাত্রে করে খাবারটিকে পাঠাবেন যাতে আমি খাবারটি অনেকক্ষণ গরম রাখতে পারি এবং পরবর্তীতে যখন খাবো আমি তখন যেন খাবারটি গরম থাকে